কিছু দিন আগেই যে কুর্তিটি আমি কিনেছিলাম সেই কুর্তিটি প্রথমে খুবই ভালো লেগেছিলো আমি সবাইকে বলেছিলাম যে হ্যাঁ জিনিসটা খুব ভালো এবং সেখান থেকে কেনার জন্য তো তারপর আমি দেখলাম যে কাপড়টাও খুব একটা ভালো না আর সেটার রঙটাও উঠে যাচ্ছে তো সেই কারণেই সবাইকে জানালাম যে না এরকম না নেওয়াই ভালো আমি নিয়ে তখন নেওয়ার সময় বুঝতে পারি নি